অশ্বারোহণ বা ঘোড়ায় চড়া যদিও অতীত দিনের ব্যাপার তবুও অশ্বারোহণের ক্ষেত্রে ঘোড়ার সাথে ঘোড়সওয়ারের একটা বিশেষ সুসম্পর্ক তৈরি হয়ে যাওয়া উচিত ঘোড়া তো একটা প্রাণী একটা জীব মানুষ হচ্ছে সুপার ব্রেন অর্থাৎ উন্নত মস্তিষ্কের একটা প্রাণী বা জীব এই ঘোড়ার যেহেতু একটা বন্য প্রাণী তার বন্যতা তার মধ্যে থাকেই ঘোড়ার মধ্যে পিঠে ওঠার সময় তাকে লাগাম ধরে তাকে বুঝিয়ে দিতে হয় যে আমি তোমাকে আমার আয়ত্তে নিয়ে চলার চেষ্টা করছি তোমার আয়ত্তে আমি নয় অশ্বারোহীর সঙ্গে অশ্বের এই সম্পর্কটা ভীষণ জরুরি এবং অশ্বারোহীকে এটা ভাবতে হবে যে আমি এই অশ্বারোহণ করেছি মানে অশ্বকে যেদিকে সেদিকে নিয়ে যেতে পারবো এটা কিন্তু নয় তাকে উপযুক্ত যাওয়ার পথের দিকে নিয়ে যেতে হবে এবং তার সময়ে খাওয়া দাওয়ার কথাটা কিন্তু অশ্বারোহীকেই চিন্তা করতে হবে যে কোন সময়ে আমার অশ্বকে কি খাবার বা কি পানীয় দেওয়া শ্রেয়